আমি মানসিক স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন এবং মানসিক স্বাস্থ্য সমস্যা বর্তমানে সারা পৃথিবীব্যাপী একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে মন ভালো না থাকলে শরীর ভালো থাকে না আর শরীর ভালো না থাকলে স্বাস্থ্যও ভালো থাকে না মন মানসিকতাও ভালো থাকে না মানুষকে সুস্থভাবে বাঁচতে গেলে মানসিক সমস্যা সমধান করতে হবে এবং আমাদের এখানে মানসিক স্বাস্থ্য সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য মাঝে মাঝে তিন চার মাস পর পর বিভিন্ন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এসে আমাদের পরমর্শ দিয়ে থাকেন এতে আমরা অনেক উপকৃত হই এবং আমাদের পাড়ার দুজন মানসিক রোগগ্রস্ত মহিলারা আছেন যারা এখনো চিকিৎসাধীন তারা বিভিন্ন পারিবারিকভাবে এবং সামাজিকভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন